একটি অল্প বয়সি ছেলে বলতে আমার ভাই যখন ফার্স্ট এ টি এম কার্ড পায় ব্যাঙ্কে থেকে এ টি এম আসে ওর তখন ও কী করে এ টি এম থেকে টাকা তুলতে হয় সেটা জানত না ও আমাকে বলল তা আমি একদিন ওকে এ টি এমে নিয়ে গিয়ে কী করে টাকা তুলতে হয় এটা শেখালাম ফার্স্টে ওকে এ টি এম কার্ডটা এ টি এমে সোয়াইপ করতে বললাম তারপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হলো তারপর ব্যাঙ্কিং অপশনটা সিলেক্ট করার পরে ও ওটা কী অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করতে হলো তারপর কত টাকা তুলবে সেইটা অ্যামাউন্টটা বসানোর পরে পিন চাইল পিনটা দিল এইভাবে পিনটা দেওয়ার পর টাকাটা এল এই এখন ও ফার্স্ট জানত না কীভাবে টাকাটা তুলতে হয় ওকে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেখিয়ে দেওয়ার পরে ও জানতে পারল কীভাবে টাকাটা তুলতে হয় তখন ও শিখে গেছে তারপর থেকে ওর অসুবিধা হয় না এখন ওর পুরোটাই জানা কী করে এ টি এম থেকে টাকা তুলতে হয়